হ্যাঁ বলছি আমি ডাক্তারবাবু আমি আফরোজা বলছিলাম বলছি যে আপনাকে যে আমি যে আপনার কাছে ডাক্তার মানে আপনার কাছে গিয়েছিলাম পেটের অসুবিধাটার জন্য তা আমার রিপোর্টগুলো কি চলে এসেছে সেরকম তো খেতাম না মানে একটু কলেজে বাইরে গেলে বন্ধুদের সাথে যেমন খাওয়া হয় আর কি তাহলে ও মানে অপারেশনটা কি করাতেই হবে আচ্ছা আর আপনি যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো মানে চালালে কি হয় না মানে অনেকগুলো ওষুধ দিয়েছেন তো তাই একটু সাইড এফেক্ট করছে মানে মাথা টাথা ঘুরছে তাহলে আপনি কি মানে বর্ধমানেই দেখা করতে পারি একবার তাহলে ফোনে তো সব কথা বলা যায়না সামনাসামনি বলতাম আর কি আচ্ছা আপনি বাইরে আছেন ও না খাবার দাবার তো মেইনটেইন করছি এবার সবকিছু তো আর সবসময় মেইনটেইন হয় না আর আচ্ছা আর আপনি যে ওষুধগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে তো অনেকগুলো শেষ হয়ে গেছে তা ওইগুলো কি মাস্ট লাগবেই আবার আচ্ছা তাহলে মানে এই কদিনের মধ্যে তাহলে দেখা হচ্ছে মানে কি আপনি পরের সপ্তাহে আসছেন নিয়ে মানে ওষুধগুলো চালাচ্ছি তাহলে ওরকমই পেটে ব্যথাটা তো কিছুতেই কমছে না ওষুধগুলো খাচ্ছি উলটে সাইড এফেক্ট হয়ে যাচ্ছে আমি বুঝতে পেরেছি প্রথম থেকে অতটা সিরিয়াসলি নিইনি ওই জন্য বেড়ে গেছে কিন্তু ওষুধগুলো খেয়ে তো ঠিক হচ্ছে না একটু যদি ভালো মতো দেখে দিতেন হ্যাঁ মানে একটু ভালো যদি দিতেন আরেকটু ঠিক আছে তাহলে আপনি বর্ধমানে ফিরুন তারপরে আমি আপনার কাছে যাবো চেকআপ করাতে আপনি ভালো করে দেখে একটু বলে দেবেন

হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ রাখুন